আমাদের বিশ্বে বা ভারতবর্ষের বাংলা ভাষাটা হচ্ছে মাত্র দুটি রাজ্যে এবং বিশ্বে মাত্র দুটি দেশ আছে সেই দুটি দেশে বাংলা ভাষায় কথা বলে তাছাড়া সারা বিশ্বে আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরাজি এর ফলে কি হচ্ছে যে আমরা যখন বহির্বিশ্বে যাচ্ছি তখন সেখানকার মানুষদেরকে আমাদের ভাষায় কথা বললে হয়তো বোঝাতে পারছি না তাই আমরা বর্তমানে আমাদের ভাষার সাথে চ্যালেঞ্জের সম্মুখীন কারণ বর্তমান ভারতবর্ষ থেকে বা আমার নিজের জায়গা থেকে আমার কাজের জন্য বা বিভিন্ন প্রয়োজনে বিদেশে বা অন্য রাজ্যে যেতে হয় সেই জায়গায় গিয়ে আমাদেরকে সবসময়ই আমাদের ভাষাগত কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় হয়তো আমরা যে কারণে সেখানে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আমরা যাচ্ছি ভাষাগত কারণে সেই বিষয়টা আমরা তাদেরকে উপস্থাপন করতে পারছি না বা বোঝাতে পারছি না তাই আমাদের কাছে বাংলা ভাষাটা একটা চ্যালেঞ্জের মুখ সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি তাই সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাংলা ভাষাটা যেমন আমাদের মাতৃভাষা সেই সাথে সাথে আন্তর্জাতিক ভাষার প্রতি আমাদেরকে ধ্যান দিতে হবে তাহলে কি হবে না বহির্বিশ্বে যখন আমরা যাবো আমাদের মাতৃভাষার সাথে সাথে সেখানকার ভাষার মাধ্যমে আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরতে পারবো